হ্যালো হ্যাঁ এটা কি নিউ দীঘা ডায়মন্ড হোটেল হ্যাঁ আমি আপনাদের হোটেলের দুশো তিন নম্বর রুমে আছি আপনাদের রুম সার্ভিস এতো খারাপ কেন

এবার বৃষ্টির অজুহাত দিলে তো হবে না নয় বৃষ্টির অজুহাত দিলে তো হবে না না খাওয়ার জল ভালো আসছে না খাবার ভালো আসছে বাথরুমে জল নেই খাবারটা তো অন্তত ভালো দিতে হবে খাবার খেতে গিয়ে আমি দেখছি খাবারের মধ্যে চুল হাত ধুতে গিয়ে দেখছি জল কল থেকে যে জলটা বেরোচ্ছে সেটাও কালছে শ্যাওলা ধরা

আপনাদের কাস্টোমার স্যাটিসফ্যাকশান তো রাখতে হবে আপনাদের হোটেলে তো লোক কম হয় না লোক তো অনেক অনেকই লোক হয় আমা আমার রুমের আশেপাশে একটাও তো রুম খালি আছে বলে আমার মনে হয় না এই দেখুন এদিকে বাথরুমের লাইটটাও জ্বলছে না আপনাদের ইলেকট্রিক ব্যবস্থাও ভালো নেই সকাল থেকে তিন চার বার কারেন্ট চলে গেছে ঠিক আছে